ভারতীয় লোকেরা যে প্রধান ধর্মীয় স্থানগুলি দেখতে পায় সেগুলি হল কালীঘাটের কালী মায়ের মন্দির মায়াপুর ইস্কন টেম্পল বিভিন্ন জায়গার বিভিন্ন ধর্মীয় স্থান রয়েছে তাদের মধ্যে অন্যতম হল লোকনাথ মন্দির স্বর্ণমন্দির ও নবদ্বীপ মায়াপুর সেখানে বিভিন্ন রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় সেখানে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি পালন হয় তাদের মধ্যে বেনারসের আরতি মায়াপুরের আরতি নবদ্বীপের আরতি রয়েছে কালীঘাটের মায়ের খিচুড়ি পসাদ এবং মায়ের পুজো থেকে শুরু করে সমস্ত রকম ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই ধর্মপত পালন হয়ে থাকে